যেমন ব্যবসাটা শুরুর ক্ষেত্রে দেখা যায় শুরু করার আগে থেকে দোকানটাকে আর কি একটু ভালো দিন দেখে পূজা করানো হল তারপরে মালপত্র তুলে ব্যবসাটাকে শুরু কো করা হল তারপরে দেমন যেমন দেখা যায় ব্যবসাটা চলতে থাকাকালীন বছরের শেষে একটা ভালো দিন দেখে আবার দোকানটাকে পূজা করানো বা হালখাতা করা আর আর যেমন দেখা যাচ্ছে যে ব্যবসা করতে গেলে হ্যাঁ টাকা পয়সা তো লাগবেই সেটা বড়ো হতে পারে ছোটোও হতে পারে যে যেমনটা নিয়ে চালাতে পারবে যেমন সেই ভাবেই নিয়ে ঋণ সেটা মানে ব্যাঙ্ক থেকে লোন নেয়া হতে পারে বা সমিতি যেমন এখন সমিতি মেয়েদের স্বনির্ভর স্বনির্ভরের দল থেকে টাকা নেয়া এরকম ভাবে যে যেমন ভাবে আর কি ব্যবসাটাকে চালাতে পারে তো যে যেমন ভাবে চালাতে পারবে যতটা টাকা ঋণ করে আর কি চা চালাতে পারবে সেটা শোধ দিতে পারবে সেরকম ভাবে টাকা পয়সা নিয়ে টাকা না হলে তো ব্যবসাটা করবে কী করে তো এইভাবেই টাকা পয়সা নিয়ে ব্যবসাটাকে শুরু করল এইবারে সেইভাবে চলতে থাকবে আস্তে আস্তে সেসব টাকা থেকে ব্যবসার সঙ্গে সঙ্গে টাকা পয়সাগুলোও শোধ হবে নিজেরও একটু চলবে